কৃষিকাজ সম্পূর্ণরূপে আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভরশীল তাই কৃষিকাজকে আমি সেই ঝুঁকি নিতে অনুপ্রাণিত করে আমি কৃষিকাজ করি সাধারণত আমার নিজের জীবন জীবিকা চালানোর জন্য আমি কৃষিকাজ করে তার থেকে যে ফসল পাই সেই ফসল দিয়ে আমি আমার নিত্য প্রয়োজনের জিনিস আমার সংসারিক জিনিস এছাড়া চিকিৎসার খরচ বিভিন্নভাবে বহন করে থাকি যদি কোনো কারণে আবহাওয়ার পরিস্থিতির কারণে কৃষিকাজে আমার ফসল নষ্ট হয়ে যায় তার ফলে আমার কাছে আর কোনো বিকল্প ব্যবস্থা থাকে না ফসল নষ্ট হয়ে গেলে আমি প্রচুর সমস্যার সম্মুখীন হই কারণ এই কৃষিকাজের উপর আমার সমস্ত কিছু আমার সাংসারিক সাংসারিক জীবন খরচ সমস্ত কিছু চলে এবং কৃষিকাজের মাধ্যমে সব কিছু আমি বহন করি সেজন্য কোনোভাবে যদি ফসল নষ্ট হয়ে যায় আমার কাছে বিকল্প আর কোনো রাস্তা থাকে না